সরকার রাজ্যে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পর বিকাশে সমর্থন করেছে যেমন গ্রামীণ ক্ষুদ্র শিল্প হস্ত শিল্প তাঁত শিল্প সুতো শিল্পের বিকাশে সাহায্য করেছে যাতে মানুষেরা সেসব ক্ষুদ্র শিল্পের প্রতি আকৃষ্ট হয়ে সেসব জিনিস কিনতে যায় শিল্প বিকাশের জন্য দু হাজার পনেরো থেকে ষোলো সালের বাজেটে ক্ষুদ্র শিল্পের জন্য ঋণ প্রদানের সুযোগ করে দিয়েছে এই সব ছোটো ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষ তথা ক্ষুদ্র শিল্পীদের বিকাশ ঘটে থাকে